এই এলাকায় বিভিন্ন রকম পাখি দেখা যায় যেমন আছে মাছরাঙা কাক ও তারপর টিয়া এছাড়াও কাঠরা কাঠঠোকরা আর অনেক পাখি দেখা যায় আমার প্রিয় পাখি সবথেকে প্রিয় পাখি দেখতে হলো টিয়া প্রিয় পাখি দেখতে খুব সুন্দর তার ঠোঁটটা লাল রোগা সবুজ এবং তার ডাকটাও খুব সুন্দর এই জন্যেই এই পাখিটা আমার খুব প্রিয়